যেমন মাছ ধরতে ভালো লাগে ঠিকই কিন্তু ভেশ ভালো বেশ ভালো মজা লাগে মাছ ধরতে কিন্তু বড়ো শিপে যখন মাছ তুলা হয় খুব বড়ো বড়ো সাইজের মাছ উঠে ওগুলো খেতে স্বাদেও স্বাদপূর্ণ মাছ তারপরে প পরে ওই প্রজন্ম মানে বলতে যা মানে ওটা মাছ ধরা তো ওটা পরের প প্রজন্মও ওটা থেকে যাবে থাকলেও খুবই ভালো হয় কেননা মাছ ধরাটা সব দিনেই ওটা থেকে আছে একটা ব্যবসার মধ্যে থাকে মাছ মাছ বড়ো বড়ো জাল নিয়ে পুকুরে যদি মাছ ইয়া করা হয় তাহলে মাছও ওটা ব্যবসার ক্ষেত্রেও কাজে লাগানো যায় মাছ মাছ এবং মাছ স্বাদ খেতেও ভালো লাগে